কোন ক্রীড়া সম্পর্কিত সহিংসতা রোধ করতে আমার অঞ্চলে যে খেলোয়াড়রা খেলাধুলা করেন এবং বাইরে থেকে যে খেলোয়াড় আসেন তারা সব নিয়ম মেনেই খেলাধুলা করেন এবং সরকারের নীতি বা এক্তিয়ারের বাইরে কেউ যায় না সব নিয়মশৃঙ্খলা বজায় রেখে খেলাধুলা করেন এবং কারও কোন সমস্যা হলে সবকিছু সরকারি নীতি নিয়ম অনুযায়ী তা মেনে আমরা সব খেলাধুলা করি